হ্যাঁ বলুন আমি ওই ক্রেতা বলছিলাম প্রভাস কুন্ডু বলছিলাম আপনার ওই সংবাদপত্র ওসব কিছু জিজ্ঞেস করার জন্য একটু বলুন ব্যাপারটা কী সব আলাদা আচ্ছা আমি যদি ধরুন প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিই বা মাসে যদি কিছু একটা ঠিক করি তাহলে কোনটা বেশি আমার সেভ হবে দুটোর মধ্যে আমি যদি কিছু করি এখন তাহলে পত্রিকার দাম কতো করে নিচ্ছেন পার পিছু পাঁচ হাজারটা যেটা এক একটা কতো করে নিচ্ছেন এখন আচ্ছা আলাদা যে দেখছিলাম সব ওই সব রয়েছে খোড়া একটু ভালো কিছু ইয়ে করতে পারতো চোদ্দো টাকা করে তেরো টাকা করে নিচ্ছে বা মাসকাবারি যদি নিতে চাও দশ টাকা করে কিনবেন না ওরা কিন ওরা কিন্তু ওদের ধরুন পার ডে তেরো টাকা করে নিচ্ছে বা মাসকাবার নিলে ওটা দশ টাকায় চলে আসছে আচ্ছা বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে আপনাকে তাহলে জানাবো ধন্যবাদ